ছেলেবেলায় তো আমি অনেক দৌড়াদৌড়ি করেছি অনেক খেলাধুলাও করেছি এখন আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে এখন তো আর সেই খেলাধুলাগুলো করতে পারছি না এখন অসুবিধের কারণে সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে যাচ্ছি গিয়ে একটু মর্নিং ওয়াক করে আসছি বিকালে একটু বেরিয়ে যাচ্ছি গিয়ে চলা হাঁটা করে আসছি বার বার সাংসারিক কাজ আছে নানান এইসব কাজকর্ম নিয়ে এখন ব্যস্ত থাকি আর আমার বয়সও তো হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেক একাশি বছর বয়স চলছে আর চলা হাঁটা বেশি করতেও পারছি না শরীর খুব অসুস্থ হয়ে পড়ে মাঝে মাঝে তার জন্যে একটু ওষুধপত্র খেতে হয় কী বলার আছে এখন এই ধরুন আগে প্রথম জীবনে কলকাতায় লাইনে কাজ করতাম এই কাজের ব্যাপার নিয়ে একটু ব্যস্ত থাকতাম তখন অল্প বয়স ছিল এখন বয়স ভারী হয়ে গিয়েছে আর বিশেষ কিছু করতে পারি না এখন বাড়িতেই বসে তার পরে একা মানুষ আমার স্ত্রী ছিল মারা গিয়েছেন উনিও নেই আমি এখন একাই থাকি মেয়ে একটি আছে বিয়ে দিয়ে দিয়েছি শ্বশুর বাড়িতে থাকে